হ্যালো ভাই আজকে স্কাই সো কোচিং সেন্টারে পড়তে এসেছিলে হ্যাঁ কেমন কী প আপনাকে দেখলাম তো মানে এই এক সপ্তাহ দু সপ্তাহ আসছ কেমন মানে লাগছে আচ্ছা আচ্ছা সে তো অবশ্যই আচ্ছা আচ্ছা আর অরুণ স্যার যে অরুণ স্যার তো খুব ভালো বোঝায় অরুণ স্যারের কে কী দেখলে পড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু ভালো করে হ্যাঁ আমরা তো ওখানে বিগত দু বছর পড়েছি বা পড়ছিও এখনও একটু ভালো করে বলবে বললে আশা করি বুঝিয়ে দেবে আর কি আচ্ছা আচ্ছা কিন্তু ইতিহাসের স্যারটা তো মানে নিজে থেকেই সব করিয়ে দেয় আমাদের বেলা করিয়েছিল যেহেতু তোমরা জুনিয়র জিজ্ঞাসা করছি আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ এমনি কড়া টিচার আর কি যেটা বলা যায় হ্যাঁ আর অঙ্ক কেমন হচ্ছে ওখানে

আরও যে তোমার যে